কে মুন্নিদি কেমন আছো গো ভালো নেই গো চলো না কোথা থেকে ঘুরে আসি ঘরে বসে বসে একদম বোরিং লাগছে চলো তাহলে একটু কালীঘাট ঘুরে আসি কালীঘাটটা তো আমাদের গড়িয়া থেকে খুবই কাছে চলো তাহলে আমি তো বাড়ি বসে একদম বোরিং হয়ে যাচ্ছি তাহলে চলো একটু পুজো দিয়ে আসি মায়ের কাছে সকালেই বেরিয়ে যাবো ঠিক আছে মেট্রো করে যাব তবে হ্যাঁ আগে থেকে বলছি পাণ্ডা ধরে কিন্তু পুজো দোবো না আমরা নিজেরা লাইনে দাঁড়িয়ে পুজো দেবো এখন শুনেছি না কি খুব ভালো এবং ভা জায়গাটাও খুব ভালো হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এখন আর পাণ্ডা ধরার দরকার নেই নিজেরাই পুজো দোয়া যায় ও তাই না কি এমা আমি তো জানতাম না তাহালে তো ওটা দেখতে যেতে হয় গো চলো কালই যাই গিয়ে দেখে আসি সেই জন্য তো আগেই বললাম হ্যাঁ চলো তাইলে ওখানে সকালে বেরবো একেবারে ওখানে কীর্তন তির্তন দেখে সন্ধ্যা আরতি দেখে তবেই বাড়িতে আসবো আর দুপুরের ভোগটাই ওখানে খাবো হ্যাঁ কুপন কাটতে হবে তো নাহলে কি করে তোমাকে ভোগ দেবে বলো আর লাইনের ঠেলা খেয়ে ভোগ খাওয়ার দরকার নেই কুপন কেটেই ভোগ খেয়ে নেবো হুম হ্যাঁ হ্যাঁ বাচ্চাগুলো কার কাছে রেখে যাবো বলো ওদের তো সাথে করেই নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে আর বাচ্চাদের জন্য কিছু খাবারেরও খাবারও নিয়ে যাবো যদি ওদের ক্ষিদে টিদে পায় ওদের তো আবার বাইরে বেরোলেই ক্ষিদে পায় প্রচুর ঠিক আছে তাহলে সকাল সকাল কালকে বেরিয়ে যাবো খুনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাকছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে